ওজন বাড়ানোর জন্য আমাদের গ্রামে জনপ্রিয় কিছু প্রতিক্রিয়া রয়েছে যা আমি আপনাদের কাছে তুলে ধরছি তার মধ্যে একটি হলো আমাদেরকে বেশি করে শাকসবজি খেতে হবে যা আমাদের শরীরকে সুস্থ এবং সবল রাখে যা আমাদের রোগকে রোগের কোনও ইয়ে করতে দেয় না রোগ কোনো আকৃষ্টও করতে পারে না যা আমাদের শরীরের পক্ষে অনেকটাই সুস্থকর হয়ে থাকে এবং দেখা গেলে যে আমাদের শরীরের পক্ষে এবং আমাদের শরীরের মধ্যে ওজন বাড়ানোর জন্য আমাদেরকে সবসময় আগে লক্ষ্য রাখতে হবে যে আমাদের খাবার ঠিক খাওয়া হচ্ছে কি না খাবার যদি ঠিক খাই আমাদের তবেই ওজন বাড়বে নাহলে কোনোরকম ওজন বাড়তে পারে না